হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমি এখানেই তো আছি আর কোথায় যাবো দোকানটা তো ছেড়ে দিয়েছেন আমার উপরে আর কোথায় যাবো ব্যবসার অবস্থা তো বাবু ভালোই আছে সব চলছে ঠিকই আছে ঠাকুরের আশীর্বাদ খদ্দের ওই আসছে গরমের দিন এই রোদে টুকটাক আসছে এখন তো সিজন নাই গোডাউনেরগুলো সব রিপেয়ারিং করে দিয়েছি যেগুলো ছিলো টিনটা ফাটা ছিলো ওইটা হয়ে গেছে মালটালগুলো সব নতুন মালগুলো এসছিলো সব ওগুলো সব ঠিক আছে আর মালগুলো যেগুলো এসছিলো নতুন সব ঢুকিয়ে দিয়েছি ওগুলো সব বাগিয়ে দিয়েছি ওই পুরনো ওইগুলো মালগুলো যেগুলো ছিলো বাবু ওইগুলো তো সব মোটামুটি ওগুলো সব মানে পুরোনো হয়ে গেছে মানে পুরোনো কি মানে ব্যাকডেটেড হয়ে গেছে ওগুলো আর কেউ পছন্দ করছে না তাও এবারে দেখি এগুলো সব সেলে এগুলো আর সে সে সেইটা ব্যবস্থা হয়ে যাবে সেটা ব্যবস্থা হয়ে যাবে সেটার জন্য না সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে হ্যাঁ সেটা একটা করা যেতে পারে সেটা করা যেতে পারে সেটা ঠিক আছে ও আমার চেষ্টা থাকছে ওটা করার আর যদি কিছু টাকা এদিক ওদিক করতে হয় তাহলে তাও যদি আপনি বলেন তাহলে করবো একটু দাম কম করে দেবো মানে লাভের কেনা দামে বলুন হ্যাঁ ওটা তাহলে এখন কি কেনা দামেই কি ছেড়ে দেবো নাকি মালটা ঠিক আছে তাহলে তাই হবে হ্যাঁ কালকে আমি তো হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম ওইটোগুলো তো গোডাউনে ঢুকিয়ে দিয়েছি কালকের মালগুলো তো বললাম আপনাকে আগেই বললাম দুটো দুটো মাল কিন্তু দুটো মাল কিন্তু বাবু কম এসছিলো হ্যাঁ দুটো মাল কিন্তু আমি যা গুনলাম দুবার হ্যাঁ আর দেখলাম হ্যাঁ দুটো মাল কম এসছে এবার বুঝতে পারছি না আমি তো দুবার গুনলাম ঠিক আছে আপনিও তাহলে একবার দেখুন কাকে দিয়ে পাঠিয়েছিলেন মালটা আমাকে তো টোটোওয়ালা ওই ওটা কোন আমাদের যে পুরোনো বাসটা না নতুন যে যে এসছে ওই বাসে পাঠিয়েছিলেন ও আচ্ছা রক্ষাকালী ট্র্যাভেলস আচ্ছা ভাগীরথী ও ঠিক আছে তাহলে একবার শুধাতে হবে কন্ডাক্টারকে গিয়ে আমি মাঝে একবার যাবো বলবো দুটো মাল কম এসছে ঠিক আছে তাহলে আমি গিয়ে কথা বলবো হ্যাঁ দেখা যাক কি হয় বাকি সব ঠিকই আছে বাবু এখানে আপনার আশীর্বাদ আছে চলছে এই তো খাওয়াদাওয়া করেছি